কে বলছেন হ্যাঁ হ্যাঁ বলছি হ্যাঁ বল কেমন আছ এই তো চলছে এই সপ্তাহে মাংস নিতে আসলে না কেন আরে আমি তো ভাবলাম তুমি প্রত্যেক রবিবারে নাও কী হল শরীর টরির খারাপ নাকি আসনি ভালো তো সব

হ্যাঁ বল আচ্ছা আচ্ছা আচ্ছা কবে গো পনেরো তারিখে আচ্ছা হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবে হ্যাঁ সবাই এখন কাজে ব্যস্ত হয়ে গেছে জানি তো তুমি বললে আমি পাঠিয়ে দিতাম তো মাংস এই সপ্তাহে নিলে না ওই তো দুশো করেই যাচ্ছে আর তুমি কতটা নেবে বল সেটার উপর আমি একটু আচ্ছা পাঁচশো জনের মতো মোটামুটি তো পাঁচ কেজির উপরেই লাগবে মানে এক একটা ধর পাঁচশো জন তো একশো একশো জনের মোটামুটি ওই দশ কেজি করে না তাহলে পাঁচশো জনের মোটামুটি পঞ্চাশ কেজি হবে হ্যাঁ বল আরে তুমি আসো না আসলে কথা বলব ও তা ওই নিয়ে ভাবছ কেন তোমার সাথে কি আমি বেশি নিই তুমি তো আমার কত বছর থেকে আসছ তুমি আমার প্রত্যেক সময় তো কেনো কীরকম জিনিস দিই বল তো তোমায় দাম কি বেশি নিই

আরে তুমি তো বলনি তুমি তো এই যে পুরো মাংসটা খাও তুমি যদি নাম ইয়ে করে বলতে তাহলে তো আমি তোমায় সেরকম অনেকে হাড়ের মাংস পছন্দ করে না সবাই তো হাড় চায় আমি সেই ভাবে দিয়েছি তুমি নাম করে বললে আমি জানতাম তুমি কী খাও সেরকম দিতাম তো ওটা তো ভুল হয়ে গেছে না না ভালোই দেব তুমি কীরকম চাও বল হাড় ছাড়া না হাড় সমেত ওই পায়ের মাংসটা নেবে নাকি সবটাই নেবে মানে দেখ দেখ গোটা মাংসর দাম আলাদা আর কাটা মাংসর দাম আলাদা সেইরকম ভাবেই কীভাবে নেবে আসো এসে কথা বল অতটা তো অনেকটা হিসাব টিসাব এখন তো ওই দোকানেও লোকজন আছে আমার এখন মাংস কিনতে এসেছে তো হিসাবপত্র বসে করলে তবে হবে অনেকটাই তো ব্যাপার আর আমাকে তাহলে কী করবে যেদিন আসবে এক কাজ করবে কিছু টাকা একটু অগ্রিম দিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কবে আসবে তাহলে বল সোমবার দিন আসবে তো হ্যাঁ আমি থাকব তো দোকানে হ্যাঁ হ্যাঁ দোকানে থাকব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তুমিও